হ্যালো দাদা আমি সুইটি বলছি বলছি দাদা আমি আজ পরিবারের কাজে একটু বাইরে এসেছি হেল্থ সেন্টারে কিন্তু আপনার রেস্তোরাঁ থেকে যে বিরিয়ানিটা অর্ডার করি ওটা খুবই ভালো ও সুস্বাদু তাই বলছি আমি এখন অর্ডার করতে চাই কিন্তু আমি তো বাড়িতে নেই আমি বসিরহাটে আছি অ্যাড্রেসটা লিখে নিন আমি এখন মামার বাড়ি এসেছি এবং আমার সঙ্গে আমার একটি ভাইও এসেছে আমি জায়গাটার নাম সঠিক তো জানি না আপনি লোকেশানটা প্লিজ নিয়ে নিন এবং দেখবেন তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য আমাই আমি এবং আমার ভাই আরো দুজন আছি মোট আমরা চারটে অর্ডার দিতে চাই এবার আপনি দেখুন আপনি লোকেশানে এতো দূর পর্যন্ত আসতে পারবেন কি মাঝখানে একটু খারাপ রাস্তা আছে সেখানটা দেখে আসবে এবং কিছু জায়গায় হয়তো আপনার রাস্তা ভাঙা আছে বা হয়তো মাটির রাস্তা হতে পারে কাদা আছে সেখান দিয়ে একটু সাবধানে দেখে দেখে আসবেন আমি তাহলে আপনাকে একটু পরে ফোন করে নোবো আপনি লোকেশানটা ঠিকঠাক জায়গায় দেখে নিন এবং ঠিকঠাক চলে আসবেন